এখনকার সময়ে প্রায় মানুষই রাজনীতি নিয়েই বসে পড়েছে সবাই রাজনীতিকেই একটু বেশি দেখছে কেউ বা এম এল এ হতে চায় কেউ বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে চায় এইভাবেই তারা চালিয়ে যাচ্ছে কিন্তু যে দিকগুলো আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে এতদিন ধরে বা রাখার জন্য খুবই বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলিকে এরা কেউ দেখছে না বা ঠিকঠাক করছে না যেমন এই চারিপাশে জলের সমস্যা অত্যধিক হারে গাড়ি চলাচলের ফলে পলিউশন বৃদ্ধি তারপরে কোনো প্যান্ডেলে বা বিয়ে হলে খুব জোরে গান বাজনা চালানো শব্দ দূষণ করছে গাড়িগুলো ঠিকঠাকভাবে না সার্ভিস করে পলিউশনের জন্য ঠিকঠাক না কিছু করে চালাচ্ছে এর ফলে প্রচুর পরিমাণে বায়ুদূষণ হচ্ছে এই সবগুলো আমি তো চাই যে সবাই এই সবগুলোকে লক্ষ্য করুক এসব বিষয় সম্পর্কে ভাবুক কিন্তু এখন সবাই বেশিরভাগ মানুষই রাজনীতি নিয়েই পড়ে আছে তারপরে চারিদিকে যে পশুকে জলে স্নান করানো হচ্ছে এর ফলে জল দূষণ হচ্ছে এই সবগুলোই আমি লিখতে চাই আর আর সব মানুষকেও বলতে চাই যে তারাও রাজনীতি বা একটা কোনো কাজ বাদ দিয়ে মানে সব কিছু ছেড়ে দিয়ে ভালো জিনিসকে বেছে নিক সব যে পৃথিবীকে যে বিষয়গুলো এই জলদূষণ বায়ুদূষণ মাটি দূষণের এই সব যে বিষয়গুলি এই সব বিষয়গুলিকে লক্ষ্য করুক এই সব বিষয় সম্পর্কে লিখুক বা মানুষকে আরও জানাক সচেতন হোক নাহলে পরবর্তীকালে এর ফলেই আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে